হ্যাঁ আমি নিজের হাতে রান্না করতে পারি এবং আমি নতুন নতুন আইটেমও রান্না করতে পারি আমার হাতে রান্না খেয়ে সবাই প্রশংসা করে আর যখন মানুষগুলো প্রশংসা করে তখন আমার মনটা আরও আনন্দে ভরে যায় আমার হাতের রান্না আমার বাড়ির সকলেই খেতে পছন্দ করে বিশেষত মাংস মাংসটা আমার ছেলে খুবই পছন্দ করে মাংস রান্না করতে গেলে যা যা লাগে সেগুলো সব কিছুই আমার হাতের ধারে থাকে এবং সেগুলো আমাকে বেশি দূর যেতে হয় না আমি রান্না করতে খুবই ভালোবাসি এবং যখন মানুষগুলো আমাকে বলে যে এই রান্নাটা খুব সুন্দর হয়েছে আজকে এই রান্নাটা দারুণ হয়েছে তখন আমার মনটা আরও ভরে যায় ভরে গিয়ে আমার আগ্রহটা আরও বেড়ে যায় নতুন নতুন রান্না বা নতুন নতুন আইটেম কিছু শেখার জন্যে